আমি বাইক নিয়ে বহু জায়গায় ঘুরেছি ভারতবর্ষের আমার এখন যাওয়ার ইচ্ছা লাদাখ বহু দিনের ইচ্ছা তার আগে আমি অনেক জায়গায় গঙ্গাসাগর পুরী দার্জিলিং নেপাল এইসব অনেক জায়গায় আমি ঘুরে নিয়েছি এখন আমার যাওয়ার ইচ্ছা লাদাখ ইউটিউবে আমি সার্চ করে দেখেছি লাদাখের মতন জায়গা খুব সুন্দর জায়গা হেভি জায়গা ঠিক আছে কোথাও না যাই যাই আমি লাদাখ যাবো একবার অনেক দিনের ইচ্ছা আর লাদাখ যদি একবার কমপ্লিট করতে পারি আমার একটা ছোট্ট ইচ্ছা আছে কেরালা যাওয়ার কেরালাও ভালো জায়গা দেখেছি ওখানে ইউটিউবে দেখেছি ফোনে কেরালা যাওয়ার ইচ্ছা আছে কে লাদাখটা কমপ্লিট করে কেরালা যাবো